হ্যালো বলছি দিদি ভালো আছো হ্যাঁ বলছি দিদি একটা কারণে আমি তোমার কাছে ফোন করেছি ওই এখন মানে এখনকার যে রোগ উঠেছে মানে বুকে বুঝতে পেরেছো তুমি কি জানো ও তুমিও মানে একটুখুনি তোমার কোন তোমার কি বুকে কনকন ঝনঝন করে কি হুম তোমার যেইটুকুনি হচ্ছে তুমি আমাদের কাছে পরামর্শ নিতে পারো কিসে বলো তো এই সব এখন মারাত্মক মানে ইয়ে ওই ওই টিউমার টিউমার জাতীয় জিনিস হয় তা ওই থেকে ক্যান্সার হয় ঠিক আছে হুম আর তুমি আশেপাশের লোকেরও বলবে এই ধরনের রোগ হয়েছে তুই এটা লজ্জার বিষয় না ঠিক আছে কিছু কিছু মানুষ তো লজ্জা করে এটা লজ্জার বিষয় না তুমি বলবে তুমি তোমার নিজেদের তোমারও ওই রকম হচ্ছে তুমি অবশ্যই আমাদের সথে যোগাযোগ করবে আর যদি সেই রকম কারুর ওই রকম হয় তা তাদের আমরা তাদের তুমি তাদের আমাদের কাছে নিয়ে আসবে নিয়ে আসবে সে রকম কোনো কিচু হলে আমরা আমরাও ওদের সাথে গিয়ে হসপিটালে নিয়ে যাবো ওদের নিয়ে যাবো আমরা ঠিক আছে হ্যাঁ আর তোমার ওইটা হচ্ছে ফিরে তুমি আমার সাথে মানে আজকেরের মধ্যে তুমি আবার এতে এসব একদম গাফিলতি করে ফেলে রেখে দেবে না এই সব কিন্তু খুব খারাপ জিনিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তা রেখে দিচ্ছি রেখে দিই